বাচ্চারা আজকাল মাঠের থেকে বেশি পরিমাণে ফোনে খেলতে ভালোবাসে হয়তো এখন যে ভার্চুয়াল গেম রয়েছে যেগুলি কিনা ফোনে ওই ফোনের মধ্যে খেলা যায় সেগুলি কিনে খেলতে ভালোবাসে তার মধ্যে আজকাল রয়েছে ক্রিকেট যে ট্রেন স্টিমুলিং আছে তার পরে পাবজি বিজিএমআই এমনকি ফ্রি ফায়ার ম্যাক্স এই ধরনের যে গেমগুলো আছে ওরা বেশি খেলতে ভালোবাসে তার পরে তো ফুট ভার্চুয়াল ফুটবল গেম রয়েছে যেগুলো কিনা ফোনে খেলা যায় সেগুলিই ওরা খেলতে বেশি পছন্দ করে কারণ মাঠ তো আজকাল তো বেশিরভাগ নেই যেখানেই মাঠ সেখানেই হঠাৎ করে বাড়ি হয়ে যাচ্ছে বা বাড়ি করে ফেলছে কেউ তো যার কারণে মানে সাধারণত ক্রিকেট এবং ফুটবল খেলাধুলা হয়তো হ হওয়া সম্ভব হচ্ছে না তাই জন্য তারা ভার্চুয়াল গেমের দিকে নিজেদের পরিবর্তন করে নিয়েছে এবং এই ধরনের গেমগুলিই তাদের খেলতে দেখা যায়